পশ্চিম বর্ধমান জেলার জলবায়ু উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির এই জেলার মধ্যে প্রচুর পরিমাণে শিল্প এবং কয়লাখনি এবং বিভিন্ন খনিজ পদার্থের খনি থাকার ফলে এই অঞ্চল স্বভাবত খুবই উষ্ণ অঞ্চল এইখানে জলীয় বাষ্পের আর্দ্রতা খুবই কম বাতাসে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম যার ফলে আবহাওয়া সারা বছর প্রায় শুষ্ক থাকে বর্ষাকাল বাদে এছাড়া এখানকার জনজীবনে উষ্ণতার প্রভাব ভালো রকম দেখা যায় বিভিন্ন সময় মানুষ অসুস্থ হয়ে পড়েন এই অত্যাধিক গরমের জন্য এছাড়া এই অঞ্চলে মানুষের জনজীবন অস্বাভাবিকভাবে গরমের দ্বারা প্রভাবিত হয়ে থাকে এই জনজীবনের উন্নতিকল্পে বিভিন্ন সংস্থার তরফ থেকে গ্রীষ্মকালে ঠাণ্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয় এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে শিল্পের কারখানা কল কারখানাগুলির অবস্থান হওয়ায় এই অঞ্চলে উষ্ণতা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই থাকে সারা বছর এছাড়া এই অঞ্চলে জনজীবন এই অঞ্চলে মানুষের বিভিন্ন রকম খেলাধুলার প্রতি আগ্রহ শিক্ষাব্যবস্থা যথেষ্টই উন্নত এবং এইখানে সুযোগসুবিধাগুলি শিল্পাঞ্চল হওয়ায় অন্যান্য গ্রামাঞ্চলের চেয়ে অনেকখানি বেশি প্রচুর পরিমাণে লোক বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন ছোট শহর থেকে এই শিল্পাঞ্চল তথা এই জেলায় আসেন এইখানকার লোকেদের বিভিন্ন রকম খাদ্যরসিকতাও দেখা যায় যেরকম আমাদের বিভিন্ন রকমের সবজির মধ্যে যে সমস্ত উষ্ণ শ্রেণী উষ্ণ কটিবন্ধ যে সমস্ত বৃক্ষ এবং তাদের থেকে যে সমস্ত সবজি আমরা পাই সেই সমস্ত সব্জির জনপ্রিয়তাই এইসব অঞ্চলগুলিতে যথেষ্ট বেশি যেমন খেড়ো লাউ ঝিঙে ইত্যাদি ইত্যাদি